আমাদের গাঁয়ে বিদ্যুৎ বা আমাদের ঘরে বিদ্যুৎ সব সময় থাকতে পারে নাই কারণ অনেক সময়ই প্রাকৃতিক দুর্যোগ জল ঝড়ের সময় চলে যায় গ্রীষ্মকালটায় বেশি বিদ্যুতের সমস্যাটা হয় সে সময় অনেক অসুবিধাও হয় গরমে ছটফট করতে হওয়া যায় আবার যন্ত্রপাতি এগুলাও সব চলে না তখন অনেক সময় বিদ্যুতের বিচ্ছিন্ন হওয়ার জন্যে এই যে খবর টবর শোনা এগুলাও হয় নাই আর ছেলেপিলেরা গরমে কষ্ট পায় আর বেশিরভাগই গ্রীষ্মকালটাই কষ্ট বেশি হয় আর আমরা তো বিদ্যুৎ আলো যদি অন্ধকার হয়ে যায় তাহলে তো কোনো কিছু দেখতেই পাই না হ্যাঁ তাতেও সমস্যা হয়ে যায় পাখা টাখা গুলোও না চললে গরমে কষ্ট পাওয়া যায় এই সমস্ত সমস্যাগুলার মধ্যে আমরা ভোগ করি যখন বিদ্যুৎ না থাকে পড়াশোনাগুলা ছেলেবেলাগুলা হয় না তখন তো তারা অন্ধকারে এখন ওই আলো না দেখতে পেলে তাহলে কাপড়ও তাদের হুক নেয় খাওয়া দাওয়া সব কিছুই সমস্যা হয়েচ্ছে আমাদের তখন গ্রীষ্মকালের তো গরমটা যেটা হাঁকুপাঁকু করে পাখা টাকা যদি না চলে তালে তো মানুষ একবারেই মানে একাকার হয়ে যায় সব ঘামিয়ে টামিয়ে ভর্তি হয়ে যায় ছানাপোনারা সব কাঁদতে শুরু করে যায় হাঁকুপাঁকু করে